পশু পণ্য প্রক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতিগুলো রয়েছে সেগুলো চূড়ান্ত পরিমাণের গুণমানকে প্রভাবিত করে কারণ আমরা যখন একটা ছোট্টো পশুকে বাজার থেকে কিনে নিয়ে আসি বাড়িতে পুষবো বলে সেটি খুবই ছোটো আকার ধারনের আমরা কিনে আনি এ বাড়িতে আস্তে আস্তে করে রেখে তাকে লালন পালন করে তাকে কিন্তু আমরা বড়ো করে তুলি তারপরে কী করি বাজারে যেয়ে আমরা উচ্চমানে সেটাকে বিক্রি করে দিই এভাবেই কিন্তু আমার পশু পালনকে করে থাকি আর তারপর মুরগির ক্ষেত্রে কী হয় আমরা ছোটো ছোটো মুরগিগুলোকে বাজার থেকে বাড়িতে কিনে নিয়ে আসি সেটিকে আমরা খাওয়ালাম দাওয়ালাম বিকাল হলেই সেই মুরগীটিকে ছেড়ে দিতাম মুরগীটি চারদিকে ঘুরতো আর সন্দেবেলা হলেই মুরগীটা তার খাঁচার ভেতরে আমাদের বন্দি থাকতো এভাবেই মুরগিটি লালন পালন করে তাকে আমরা জবাই করতাম আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান বাড়ি হতো তখন যদি আমাদের দিদি বোনেরা বা ভাইয়েরা কেউ যদি বাড়িতে যখন আসেন বা অতিথিরা যদি বাড়িতে আসেন তাহালেও ওই একটা দুটা কি চার পাঁচটা মুরগিকে আমরা জবাই করে ফেলি কেটে কিন্তু আমরা সেটাকে খেয়ে ফেলি সেটিই আমাদের জবাই করা বলতে বুঝায় একটি পশু কেনা থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জনের কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে কারণ আমরা যখন পশু একটা বাজার থেকে কিনি যেমন ছাগল যদি আমরা বাজার থেকে কিনি সেটা কিন্তু খুব অল্প দামে কিনি কারণ ছোট্টো ছাগল বাচ্চা সেটা কিন্তু খুব কম পয়সাতে হয়ে যায় তারপরে সেটাকে বছরের পর বছর বাড়িতে যদি রেখে আমি সেটাকে লালন পালন করে খাওয়ালাম দাওয়ালাম গায়ে জল ঢেলে ঢেলে মাঝে মাঝে চান করাতাম রোদ হলেই রোদে ছেড়ে দিতাম প্রতিদিন বিকেল হলেই সে একটু চরতো একটা দড়িতে বেঁধে দিতাম একটা খুঁটি বেঁধে রাখতাম খুঁটিতে ছাগলটি বাঁধা থাকতো ফ্যান খাওয়াতাম তাকে বন যেতাম পাতা খাওয়াতাম খেয়ে খেয়ে তার পেটটিও ভুঁড়ি হতো আর ছাগলটি কিন্তু বেশ ভারী আকৃতি হয়ে যেতো তারপরে কী করলাম আমি হাটে বাজারে যেয়ে সেই ছাগলটিকে কিন্তু একটু ভারী পয়সা দেখে তাকে আমি বিক্কিরি করে দিলাম এইভাবে একটা পশু কেনাও হয় আবার একটা পশু কিন্তু বিক্কিরি করা হয় বেশ ভারী দামে